হুম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হুম বলুন না হুম হুম হুম আচ্ছা আচ্ছা দেখুন অনেক ধরনের ভালো ফোন আছে রিয়েলমি ভিভো পোকো ইনফিনিক্স সব আছে সবচেয়ে তার মধ্যে বেস্ট হবে ভিভো এবারে আপনি কোনটা নেবেন বলুন তো ভিভোটাই সবচেয়ে বেস্ট ফোন খুব কোয়ালিটি ভালো টেকসইও ভালো অন্যান্য ফোনের থেকে ও আচ্ছা মানে স্মার্টফোন নয় ও আচ্ছা আচ্ছা আচ্ছা কীপ্যাড ফোন নেবেন এবারে এবারে আপনার কোন কোম্পানি পছন্দ বলুন না তবে কীপ্যাড ফোনের থেকে স্মার্টফোনই ভালো এবারে আপনি কোন ফোনটা যে ফোনটা নেবেন সেটাই

ও আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে কীপ্যাড মোবাইল চাই আপনার এবারে কীপ্যাড মোবাইলও আছে আমাদের দোকানে স্টকে রাখা আছে আপনার এবারে ভালো কোয়ালিটি বলতে আইটেল আইটেল সেট নেবেন কি খুবই ভালো অন্যান্য কোম্পানির থেকে ও নোকিয়া স্যামসাংও ভালো এবারে আপনি যেটা বুঝবেন ভালো সেটাই নেবেন তো তবে নোকিয়াটাও ভালো হবে ও হুম হুম হুম টাচ শিখে যাবে না শিখলেও দু তিন দিনে শিখে যাবে আপনি তো আছেন শিখিয়ে দেবেন হুম হুম তাহলে এবারে আপ ভিভো ফোন নেবেন যে ভিভো ফোনের কীরকম র্যাম রমের দিকে যাবেন সেরকম বলুন সেরকম তাহলে রেট বলবো ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা একটা ভালো ফোন আছে দেখুন ভিভোর তিন বত্রিশ র্যাম রম হবে হুম ভিভো ওয়াই ভিভো ওয়াই টুয়েলভ জি নামটা ওই হবে দশ হাজার পাঁচশো এরকম দাম আছে বুঝলেন বিশ্বাস না হলে আপনি ফ্লিপকার্টে সার্চ করেও দেখতে পারেন এই ফোনটা ভিভো ওয়াই টুয়েলভ জি ওর থেকে কমে আছে টু জিবি র্যাম পাবেন কিন্তু টু জিবি তো বেশি দিন টিকবে না থ্রি জিবিটা নিলে একটু বেশি দিন টিকতো আর কি তবে আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে টু জিবিটাই নেবেন তাহলে একটু কম সমের দিকে আসবে দামটা হুম হুম হুম তবে আট হাজার টাকায় হয়ে যাবে বুঝলেন আট হাজার সাড়ে আট হাজার হয়ে যাবে হুম হুম হুম দোকানটা ওই টাউন জানেন টাউন টাউনের ওই গাছিতলা মোড়ের কাছে ভিভো ছাড়া আরও অন্যান্য কোম্পানির ইনফিনিক্স তারপরে আইফোন আপনি কোনটা নেবেন বলুন আইফোন আছে ইনফিনিক্স আছে এরকম আরও অন্যান্য কোম্পানি আছে তবে ভিভোটা নিলেই ভালো হবে আর কি হুম হুম তাহলে কবে কী আসবেন বলুন তবে তবে বলছি হ্যাঁ বলছি আপনার জন্য একটু দেখে শুনে করে দেবো আর কি যেহেতু তুমি তো আমাদের রেগুলার কাস্টোমার ওই করে দেখে শুনে করে দেবো বিকেলের দিকে ওই সাড়ে চারটার পর খোলা থাকে সাড়ে চারটার পর থেকে নটা অবধি আপনি এবারে ওই টাইমের মধ্যে যখন আসবেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলেও হবে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ